প্রতিটি খেলায় হার বা জিত থেকে থাকে এই দুটি একটু মুদ্রার এক এবং অপর পিঠ খেলায় জিত হার নিয়েই খেলা খেলায় যেমন জিত জেতা আছে সেইরকম হারাও আছে জেতা মানেই শুধু যে সেই খেলাটি জিতে গেলাম সেটি নয় সেটির মাধ্যমে জানা গেলো যে আমি কি কি দিকে উন্নতি করলাম এবং পরবর্তী খেলাতে আমি আরও কতরকমভাবে ভালোভাবে খেলতে পারি এবং হারা মানে শুধুমাত্র একটি ম্যাচ হেরে যাওয়া মানে সবকিছু শেষ হয়ে যাওয়া নয় সেই হারের মধ্যে থেকেই কীভাবে ভুল ভুল খুঁজে সেটিকে আরও ঠিক করার দিকে এগিয়ে যেভাবে যাওয়া যায় সেইভাবে যাওয়ার জন্যে নিজেকে তৈরি করা হয় তো আমি মনে করি হার মানেই হার মেনে নেওয়া মানেই সবকিছু হেরে যাওয়া নয় হার থেকে অনেক কিছু শেখা যায় হার থেকেই শেখা শুরু হয় তাই ভালো খেলাধুলায় হেরে যাওয়া মানে তার থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে নিজেকে জেতার জন্য প্রস্তুত করা